আমি যখন বৃন্দাবন পৌঁছলাম বৃন্দাবনে যখন গোবর্ধনগিরিকে প্রদক্ষিণ করছি সেই সময় আমার জীবনের অলৌকিক এক ঘটনা ঘটে গেল যেটা আমার জীবনে সারা জীবন স্মরণীয় হয়ে আছে সেটা কীভাবে ভাষায় প্রকাশ করবো এটাও বুঝাতে পারছি না আমি যখন গোবর্ধন ঘুরছি ঘুরে যখন রাজস্থানের কন্যা সীমান্তে পৌঁছে গেছি মানে আপনারা ধরতে পারেন আমি গোবর্ধনের অর্ধ পরিদক্ষিণ কমপ্লিট করছ এহেন সময় ঘটে গেল এক অলৌকিক কাণ্ড আমি ফোনে ছোটো ছোটো করে ছবি তুলছি টুকটুক করে এখানোর সময় একটা ছোট্ট বালক এসে আমাকে বলল বাবা আপনি আমার একটা ফটো তুলুন তো আমি বললাম দাঁড়িয়ে যাও বাচ্চা টা দাঁড়িয়ে গেলো গোবর্ধনগিরিকে পি সনেরেকে ফটো টা তুললাম এ এেন ও সময় একটা বাচ্চা মেয়ে ওই আট থেকে দশ বছর বাচ্চ ছেলেটারও বয়স তাই ছিল সমবয়স্ক ছ সেছে ফুট করে আমাকে বললো যে বাবা আমারও একটা ছবি তুলতে তো তাকেও গোবর্ধনকে পিছন রেখে তারও একটা ছবি নিলাম এখানোর সময় আরে একজন বাচ্চাু সে বললো বাবা আমারও একটা ছবি নিতে তো তারও একটা ছবি নিলাম এইভাবে এরকম করতে করতে টোটাল আটজন বাচ্চাো সবাই সমবয়স আট থেকে দশের ভিতরে সবারই বয়স তো সবাইকে যখন ফটো তুললাম তলা তোলার পরে তাহারা আমি যখন বলছি তাহলে তোমরা যাও বাচ্চারা আমি চলে যাচ্ছি তো তারা আমার কাছে বললো আমাদের বেশু পয়সা দাও তো সেেরানো সময় আমি তাদেরকে এক টাকা করে সবাইকে দিলাম কারণ সেই সময়টা ছিল আমাদের ভারতবর্ষের অর্থ পাল্টানোর সময় মার্কেট এ সবে দু হাজার টাকার নোট প্রথম এসেছে এ টিএম মাধ্যমে শানো টাইমে তো সেই টাইমে তাদেরকে যখন আমি এক টাকা করে দিলাম তারা নিয়েজ আবার বললো আমাদেরকে আর এক টাকা করে দাও তো দিলাম তালে তারা আবারও হাত পারলো এইভাবে ওদেরকে আমি তিনবার করে দিলাম দেওয়ার পর চারবার যখন চাইল আমি ওদের ওপরে একটু বকা ঝকা করে ওদের কাছটাকে বেরিয়ে পড়লাম তো এখানো সময় আমার পায়ে দিয়ে আরো দুজন ভদ্রলোক যাচ্ছিলো তাদেরকে আমি বললাম এখানকারর বাচ্চারা খুবই খারাপ দাদা তো সেখান যে এদেরকে একবার দেওয়ার পরে বারবার এরা টাকা চায় বিরাট খারাপ তাহলে ওখানে কোনো বাচ্চাই ছিল না আপনি একট তো একাই বকছিলেন আমরা ভাবলাম যে আপনি পাগল তো আপনি তো ভালোই কথা বলছেন ওখান তো কোনো বাচ্চা ছিল না আমি পিছনে ফিরে দেখি সত্যিই কোনো বাচ্চা নেই এটাই আমার জীবনের একটা অলৌকিক ঘটনা আজও আমি সেটাকে রেখেছি এবং স্মরণীয় বলুন অলৌকিক বলুন এটা একটা আমার জীবনের একটা মারাত্মক ঘটনা এইটাই একটা স্মরণীয় ঘটনা আমার জীবনকে স্মরণীয় করে রেখেছেি